পুরুলিয়া জেলার ক্রীড়াবিদদের দেবেন মাহাতো একটি টুর্নামেন্ট প্রতিযোগিতা অর্জন করেন তাতে রাহুল মাহাতো পদক ট্রফি এবং পাঁচ হাজার টাকা বিজয়ীভাবে অর্জন করেন সাফল্য অর্জন করার পর তাকে যখন জিজ্ঞেস করা হয় ইভেন্টগুলিতে কী কী ভাবে কী করেন সংবাদ লোকেরা তখন তিনি বলেন একশো মিটার দৌঁড়ে চারশো মিটার দৌঁড় লং ঝাঁপ হাইজাম্প এবং নানা ইভেন্টগুলিতে তিনি পদক ট্রফি অর্জন করে তার এবং আমাদের পুরুলিয়া জেলার আর ঐতিহাসিক একটি কল্পনা হিসাবে আমাদের প্রতিষ্ঠাতা করে তোলেন এমনকি রাহুল মাহাতো ও ভারতের নানা অঞ্চলে বিখ্যাত হয়ে যায় এবং আমাদের পুরুলিয়া জেলাকে গর্ব করে তোলেন